আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা রসকুণ্ডু গ্রাম তিন নম্বর পঞ্চায়েত গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত যেখানে প্রধান খুব মানুষ মানবদরদী তিনি মানুষের বিভিন্ন রকমের সমস্যার কথা শুনলেই তাদের পাশে গিয়ে দাঁড়ান যেমন কোন দুঃস্থ বা মেধাবী ছেলে যদি পড়াশুনো করতে না পারেন তাদের পাশে যেয়ে দাঁড়ান তিনি এবং বিভিন্ন রকমভাবে তাদের যে সমস্ত সরকারি আর্থিক সুযোগ সুবিধা স্কলারশিপের যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং কোন মানুষের যদি কোন রকমের সমস্যা হয় পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন রকমের যদি কোনরকম সমস্যা থাকে তিনি তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং সেই কাজগুলো যাতে খুব সহজে করে ফেলা যায় এবং তার মানুষদেরকে যাতে সমস্যার থেকে রেহাই দেয়া যায় তার ব্যবস্থা তিনি করেন এছাড়াও বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের সময় বর্ষার অতিরিক্ত বৃষ্টিতে যদি কারো ঘর ভেঙে যায় তাদের যাতে ঘরের ছাদ নির্মাণ করে দেওয়া যায় বা ত্রিপল দিয়ে যাতে ঘিরে দেওয়া যায় তারা যাতে সুস্থভাবে বসবাস অন্তত করতে পারে তার ব্যবস্থা তিনি করে দেন এছাড়া যদি ঝড়ে বিভিন্ন রকমের সমস্যা হয় কারো বাড়ি ভেঙে যায় কারো বাড়ির ছাদ উড়ে যায় তখন তাদেরকেও বিভিন্নরকমভাবে সহযোগিতা করেন খাবার এবং তাদের তিরপল টিরপল দিয়ে তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করে থাকেন এছাড়াও বিভিন্ন মানুষ যদি বাইরের থেকে এসে যদি কোন রকমের সমস্যার সন্মুখীন হন তিনি তাদের পাশে গিয়ে দাঁড়ান এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পগুলো যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে যাবতীয় সরকারের যে সমস্ত প্রকল্প আছে সেগুলো যাতে মানুষ ভালোভাবে পাচ্ছে কিনা সকল মানুষ যে যেটা প্রকল্পের আওতায় আসার কথা অর্থাৎ যার যে প্রকল্পের অধীনে থাকার কথা তিনি আছেন কিনা অর্থাৎ বার্ধক্য ভাতা যার বয়স হয়ে গেছে ষাটের উপরে সে পাচ্ছে কিনা কোন মানুষের কুড়ি বছর কোন মহিলার কুড়ি বছর হয়ে গেছে সে তার লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছে কিনা কোন বিধবা মহিলা তার বিধবা ভাতা পাচ্ছে কিনা সে সমস্ত জিনিসগুলো তিনি লক্ষ্য করেন এইরকমভাবে আমাদের পঞ্চায়েত প্রধান আমাদের সাথে জড়িয়ে থাকেন তিনি খুব ভালো মানুষ